হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা আচ্ছা কী কী শাড়ি আপনি নিতে চান দিদি আপনি আসুন আমার দোকানে এসে আপনি দেখুন আমার দোকানে নানা রকম ভ্যারাইটি আছে আপনার যেটা পছন্দ হবে আপনি সেই সেই শাড়ির যেমন দাম যেমন শাড়ি তেমনি দাম হবে বিভিন্ন ধরনের মধ্যে পাবেন ধরুন তাঁতের শাড়ি পাবেন জামদানী আছে হ্যাঁ তারপরে ধরুন জামদানীর মধ্যে বাটিক প্রিন্ট করা আছে সুতোর কাজ করা আছে সব রকমের শাড়ি আমি দোকানদারি করি আচ্ছা আপনি হ্যান্ডলুমের মধ্যে দেখতে চাইছেন তা আপনি আসলেন আপনি আসুন আপনি কি হ্যান্ডলুমের শাড়ি কি খুব পছন্দ করেন আচ্ছা তা বলুন আর কী জানতে চাইছেন দিদিভাই কী জিনিস ঘিতা ঘিচা শাড়ি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে ঘিচা শাড়ি দেখুন ওইটা বিভিন্ন রকমের দামের হেরফের তো হতেই থাকে হ্যাঁ তা ওইটা দেখুন মোটামুটি হাজার এক হাজার পাঁচশো টাকার থেকে শুরু আছে এবার আপনি যত দাম দিয়ে নিতে চান দু হাজার পাঁচশো আছে তিন হাজার আছে চার হাজার কুড়ি টাকার আছে বিভিন্ন রকমের আছে এক হাজার দুশো টাকার আছে জামদানীগুলোও ধরুন আপনার হাজার টাকা থেকে শুরু আছে খুব ভালো রঙ আছে খুব ভালো সুন্দর সুন্দর ডিজাইন করা আছে তাঁতের শাড়ি আপনি পাঁচশো পঞ্চাশ টাকার থেকে শুরু আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হালকা কালারের মধ্যেও আপনি পাবেন হালকা কালারের দাম একটু বেশি হয় দিদি হ্যাঁ হ্যাঁ আমিও হ্যাঁ বলুন এই দেখুন আমি শাড়ির মধ্যে নিজের হাতে সুতো দিয়ে কাজ করি সেইগুলো মোটামোটি আপনার মোটামোটি আপনার ধরুন দু হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে এবার বহু রকমের দামের মধ্যে আছে আপনি যত উন্নত মানের জিনিস নিতে চাইবেন হ্যাঁ দিদি হ্যাঁ কালার আপনি ঠিক মত পাবেন আপনি যেই রঙটাই পছন্দ করবেন সেটা চাইবেন সেইটাই আপনি পাবেন কারণ আমাদের দোকানে কোনওকিছু রঙের কমতি হবে না রঙ উজ্জ্বল থাকবে রঙ ফ্যাকাসে হয়ে যাবে না আপনি আমার কাছ থেকে শাড়ি নিয়ে জলে ধুলে পরে জলে দিলে ছিঁড়ে যাবে না সুতো খুব মজবুতি সুতো দিয়ে তৈরি করা হয় আমাদের এখানে রেশম সুতো দিয়েও আমরা তৈরি করি হ্যাঁ হ্যাঁ টেবিল ক্লথও আমার কাছে বিক্রি করা হয় আমি তো ধরুন বিভিন্ন ধরনের মেলাতেও দোকান বসাই সেখানেও আমি বেশ ভালো সাড়া পাই তা আপনারা কাস্টমার আপনারাই আমাকে উৎসাহ দিচ্ছেন বলুন আচ্ছা দিদিভাই ঠিক আছে আপনি কি আসছেন আমার দোকানে আচ্ছা দিদিভাই খুব ভালো কথা যে আপনি আমাকে ফোন করে আগের থেকে বলে দিলেন তাহলে আমি সেইভাবে তৈরি থাকতে পারবো আপনি তাহলে অতি অবশ্যই আসবেন যদি আপনার আরও বান্ধবীরা থাকে পাশে কেউ থাকে আপনি তাদেরকেও সাথে করে নিয়ে আসবেন আচ্ছা আপনি যত তাড়াতাড়ি পারবেন আসবেন হ্যাঁ সন্ধ্যার আগে দিদি এলে ভালোই হয় তাহলে রঙগুলো আপনি পছন্দ করে নিতে পারবেন তাই না দিদি হুম আপনি আসুন আমাদের এখানে কোন অসুবিধার কিচ্ছু নেই আমাদের যে মানে দোকানে কারিগররা রয়েছে তারা আপনাদেরকে অনেক রকম ভাবে সুবিধা দেবে আপনি কোনও অসুবিধার মধ্যে পড়বেন না আপনি আর কী কী শাড়ি নিতে চান দিদিভাই আচ্ছা দিদিভাই ঠিক আছে আপনি আসুন খুব ভালো কথা আপনাদের জন্যেই তো আমি দোকান দিয়ে বসে আছি আপনারাই তো আমার লক্ষ্মী কাস্টমার যদি আসে তাহলে আমার খুব ভালো হয় দিদিভাই না দিদিভাই আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেই সেই জন্যে আমার একটু অসুবিধা হয়ে যায় তা আপনারা আসুন এসে সরাসরি নিজের অবশ্যই অবশ্যই দিদিভাই আপনাদেরকে আমি সুস্বাগত জানাই যে আপনারা আমার দোকানের কাস্টমার হয়ে থাকুন হ্যাঁ এমন কি আপনারা আমাকে আরও কিছু কাস্টমার দেবেন আমার খুব ভালো হচ্ছে দিদিভাই আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে অবশ্যই আসবেন কিন্তু আচ্ছা আসবেন কিন্তু দিদিভাই অবশ্যই আসবেন আমার কাছে বিভিন্ন রকমের সম্ভার আছে আপনার কোনও অসুবিধা হবে না ঠিক আছে ধন্যবাদ